কাজের বাইরে আমার অনেক ধরনের শখ রয়েছে যেমন ছবি আঁকতে ভালো লাগে খুবই আমার ছবি আঁকা ছাড়া যে কোনো জিনিসের ছবি তুলতে বা কোথাও ঘুরতে যেতে নতুন নতুন জায়গায় এ সমস্ত কাজগুলি আমাকে খুবই ভালো লাগে কোনো কিছুর ছবি তুলতে আমার সব থেকে ভালো লাগে যখন কোনো নতুন জায়গায় ঘুরতে যাই নতুন নতুন অনেক দৃশ্য চোখে পড়ে এবং অনেক কিছুই নতুন নতুন আমরা সেখান থেকে শিখতে পারি তাই সেগুলি সেগুলি দেখতে বা কোনো জায়গায় ঘুরতে যেতে আমাকে খুবই আনন্দ লাগে